হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জুতো হ্যাঁ এ সারাদিন খোলা থাকে হ্যাঁ আচ্ছা যখন খুশি আসবে হুম হুম হ্যাঁ আ পাওয়া যাবে হ্যাঁ নম্বরটা ঠিক বলে দেবে আচ্ছা ঠিক আছে ওই মোটামুটি ওই শ দুই টাকা হলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ না কম সেরকম জুতো দু দিনে ছিঁড়ে যাবে এক্ষুনি

এটা ভালো জুতো পাওয়া যাবে ভালো হুম হুম আচ্ছা ঠিক আছে এসো হুম হ্যাঁ মোটামুটি চলবে চলছে

ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ জুতো দোকানে যেরকম জুতো খুঁজবে সেরকম জুতো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের থেকে সে ছ মাস থেকে আঠেরোর উপরে সব বয়স্ক পর্যন্ত জুতো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব কিছুই হ্যাঁ সব পাওয়া যাবে কম দামও আছে বেশি দামও আছে যেরকম খুশি নিতে পারবে আচ্ছা ঠিক আছে